কাজী নজরুল ইসলামের জন্মস্থান হল চুরুলিয়া তিনি পশ্চিম বর্ধমান জেলার এক অনন্য কিংবদন্তি তিনি ভারতে বংলার নাম উজ্জ্বল করেছেন তথা পশ্চিম বর্ধমান জেলার নাম উজ্জ্বল করেছেন পশ্চিম বর্ধমান জেলার একটি আকর্ষণীয় স্থান হল রবীন্দ্রভবন যেখানে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে যেমন রবি ঠাকুরের জন্মদিনে সেখানে নানান নাচ গান হয়ে থাকে